আমার কাছে একটা ফেস ক্রিম আছে ল্যাকমির সেটা খুবই ভালো সেটা আমি মুখে লাগিয়েছি যার ফলে আমার মুখের বিভিন্ন দাগ ছিল সে দাগগুলো উঠে গেছে আমি সবাইকে বলব যাতে তারাও এগুলো কেনে যাতে তাদেরও বিভিন্ন সাহায্য হয়ে থাকে এই ক্রিমের দ্বারা ব্রণ অ্যাকনে ব্ল্যাকহেডস বিভিন্ন মুখের র্যাশ জাতীয় জিনিস ঠিক হয়ে যায় আমি আমার বন্ধুদের তথা আমার আরও চেনা পরিচিতদেরও বলব তারাও যাতে এটা কেনে এবং নিজেদের সুবিধার্থে ব্যবহার করে